হ্যাঁ আমি ট্রেকিং সাইটে আগের থেকে বর্তমানে বেশি নোংরা বা আবর্জনা অস্বচ্ছতা লক্ষ্য করেছি কারণ আগেকার দিনে যখন মানুষজন ট্রেকিংয়ে যেত তখন নোংরা আবর্জনা সেখানে ফেলত না ফলে ট্রেকিং সাইটগুলো খুব সুন্দর এবং ভালো ভাবে থাকত কিন্তু বর্তমানে মানুষজন যখন ট্রেকিং করতে যায় তারা নিজেদের সঙ্গে বয়ে নিয়ে যাওয়া খাবার খাবারের প্যাকেট কুরকুরে এ বিভিন্ন বোতল বিভিন্ন যে জামা কাপড়ের টুকরো সব ওই ট্রেকিং সাইটে ফেলে আসে ফলে আশপাশ অপরিছন্ন মানে অস্বাস্থ্যকর অবস্থায় পরিণত হয় তারপরে ট্রেকিংয়ের সময় যখন আমি আমি ট্রেকিং করি ওই সব নোংরা পরিবেশে আমাকে ট্রেকিং করতে খুব খারাপ লাগে সেই জন্য আমি প্রথমে এই সব জায়গাগুলোকে পরিষ্কার করে নিই পরিষ্কার করতে করতে আমি এগিয়ে যাই যার ফলে আমি তো আমার একটু কষ্ট হলেও পরে যারা ট্রেকিং করতে আসবেন তাদের জন্য যেন পরিবেশটা খুব সুন্দর থাকে ফলে বর্তমানে সরকারকেও দেখা উচিত যে ট্রেকিং সাইটগুলো বা সেখানের ট্রেকিং সাইটের কমিটিকেও ভালোভাবে লক্ষ্য করা উচিত যে ট্রেকিং সাইটগুলো কীভাবে পরিষ্কার করা যায় অথবা যারা এখানে নোংরা আবর্জনা ফেলবেন তাদেরকে যেন ফাইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হয় তবেই এই জায়গাগুলো স্বচ্ছ এবং পরিষ্কার থাকবে সব সময়ই